জানিস আজকে ঘরে কেউ থাকেনি আমি কী করে রান্না করব আমি তো কোনোদিন রান্না করিনি দেখছি ঘরেতে একটা কলাফুল রয়েছে আমি কলাফুলটাকে কী করে রান্না করব আমি ফোনে ইউটিউবে দেখে নিলাম দেখে নেওয়ার পরে সেইভাবে আমি ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিলাম নেওয়ার পরে কড়াইয়ে শেদ্ধ করতে দিলাম শেদ্ধ করার পরে হালকা যখন শেদ্ধ হয়ে গেছে তখন আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে তার আগে আমি পেঁয়াজ রসুন আদা ওইগুলি সব বেটে নিলাম নেওয়ার পর হালকা আমি পেঁয়াজ কুচি রেখে দিলাম রাখার পরে কড়াই যখন গরম হয়ে গেল তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে তেজপাতা দিলাম দেওয়ার পরে ওই কুচানো পেঁয়াজগুলি আমি দিয়ে দিলাম দেওয়ার পরে তেজপা তেজপাতা হালকা যখন তেজপাতা পেঁয়াজ যখন হালকা লাল হয়ে আসছে তখন আমি মশলাগুলো তুলে দিলাম দেওয়ার পরে হালকা যখন ভাজা ভাজা হয়ে আসলো লাল টাইপের তখন আমি মোচাটাকে তুলে দিলাম তার আগে আমি চিংড়ি মাছ লাল করে ভেজে নিয়েছিলাম নেওয়ার পরে যখন কষছি তখন চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি দেওয়ার পরে কষা যখন হয়ে গেছে হালকা জল দিয়ে দিয়েছিলাম যখন জলটা ঝ শুকনো হয়ে আসছে তখন আমি হালকা একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম